হ্যাঁ আমি এরকম অনেক রাজনৈতিক নেতার কথা বলতে পারি তাদের মধ্যে আমার পছন্দের দুজন হল নরেন্দ্র মোদী এবং মমতা ব্যানার্জী যার কথা আমি প্রথমে বলবো নরেন্দ্র মোদীর নরেন্দ্র মোদী ভারতীয় রাজনীতিবিদ এবং ভারতের বর্তমান প্রধানমন্ত্রী তিনি ভারতীয় জনতা পার্টি এবং বি জে পি এর সদস্য এবং এটির অধ্যক্ষ হিসেবে সেবা করেন সাধারণ মানুষের স্বার্থে মোদী ভারতীয় রাজনীতিতে দশকের বেশি সময় ধরে অবদান রাখছেন তিনি রাষ্ট্রীয় এবং আন্তর্জাতিক মানবধিকার বিষয়ে প্রধানমন্ত্রী হিসেবে কাজ করছেন নরেন্দ্র মোদীর নেতৃত্বে নেতৃত্বেভারতের অর্থনীতি বাণিজ্য প্রযুক্তির ক্ষেত্রে অগ্রযাত্রা ঘটেছে এছাড়াও নরেন্দ্র মোদী সরকার অনেকভাবে সাধারণ মানুষকে সাহায্য করে এরপরে আমি মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে বলবো মমতা বন্দ্যোপাধ্যায় ভারতীয় রাজনীতিবিদ এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি তৃণমূল কংগ্রেস পার্টির সদস্য এবং এর প্রধান কর্মকাণ্ড রাখেন মমতা বন্দ্যোপাধ্যায় ভারতীয় রাজনীতিতে অনেক সময় ধরে আছেন এবং তিনি আমাদের রাজ্যকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছেন তিনি আমাদের সাধারণ মানুষের জন্য বিভিন্ন কিছু ভাতার ব্যবস্থা করেছেন যেমন লক্ষীর ভান্ডার এবং স্টুডেন্টদের জন্য তিনি অনেক স্কলারশিপের ব্যবস্থা করেছেন এছাড়াও অনেক স্টুডেন্ট নাইন পাসের পর সবুজ সাথী সাইকেল পেয়ে থাকে উচ্চ মাধ্যমিক পাসের পর উচ্চ মাধ্যমিক পাসের পর দশ হাজার টাকা করেও ট্যাবের জন্যও পেয়ে থাকে এইভাবেই আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন